আমার কাছে একটি কুর্তি রয়েছে যেটি আমি অনলাইনে অর্ডার করেছিলাম আমি একদিন ফোন দেখতে দেখতে দেখলাম অনলাইনে একটা কুর্তি দেখাচ্ছে সেটার দাম কিন্তু খুবই কম এবং সেটা খুব সুন্দর দেখাচ্ছে আমি ভয় ভয়ে ছিলাম আমি ভাবছিলাম যে নেব কি নেব না যদি আসার পরে দেখি কুর্তিটার কাপড়টা ভালো নয় কিন্তু আমি নিয়েই নিলাম এরকম করে দামও কিন্তু খুব বেশি থাকেনি কিন্তু নেওয়ার পরে যখন আমার বাড়িতে আসলো আমি সেটা হাতে নিয়ে খুবই খুশি ছিলাম কেননা কুর্তিটা খুবই সুন্দর ছিল তার কাপড়টা খুবই মোলায়েম ছিল আমি যেই রকম কালার দেখেছিলাম সেই রকম কালারই কিন্তু এসেছিল কোনো রকম কোনোটাই কোনো খারাপ হয়নি সবটাই কিন্তু সুন্দর ছিল কালারটাও একই রকম ছিল কাপড়টাও খুব সুন্দর ছিল এবং দামটাও খুব কম নিয়েছিল তাই এটা নিয়ে আমি খুবই খুশি এটা খুবই সুন্দর ছিল এটা পরেও খুব আরাম লাগছিল তাই এটা নিয়ে আমি খুবই খুশি ছিলাম